হ্যাঁ আপনি কে বলছেন কোথা থেকে বলছেন ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রামটা আচ্ছা ঝাড়গ্রামের কোথায় রঘুনাথপুরের কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন কী দরকার প্রদীপ আপনি কীসের প্রদীপ নেবেন মাটির প্রদীপ ও আচ্ছা মানে কি পুজোর জন্য নেবেন না কি অন্য কিছু ও এক হাজার মতো ও আসলে আমাদের তো মানে এক হাজার প্রদীপ মানে ওটা একটু আগে থেকে একটু বলতে হয় মানে আগে থেকে অর্ডার না দিলে তো এত পোদীপ পাওয়া যায় না তো যেমন কম সম আমাদের দোকান একটু ছোটখাটো দোকান আর কম সম প্রদীপ হলে ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই একশো দুশো বা পাঁচশোর মধ্যে হলে দেওয়া হয় এবার যেহেতু আপনার এক হাজার প্রদীপ লাগবে ওটা আগে থেকে আপনাকে একটু অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে দিলে আমরা মানে একটু এনে রাখব আর কি কেন না আমাদের বুঝতেই পারছেন এই ছোটখাটো দোকানে এত জিনিস রাখলে মানুষ অনেকটা স্টক থেকে যায় না আর আচ্ছা আপনার কবে লাগবে দশ দিনের মতো পরে আচ্ছা আপনি প্রদীপ মানে কী রকম সাইজের নেবেন ছোট না মিডিয়াম সাইজ বা না বড় কীরকম ধরনের সব কিছু মিক্সড করে হুম আচ্ছা আচ্ছা হুম তাহলে তো মানে সেরকম ধরুন ছোট পোদীপটা কটা মাঝারি সাইজের পোদীপটা কটা বা বড় প্রদীপটা কটা সেরকমভাবে আমাকে একটু মানে ডিটেইলসটা পুরো বলতে হবে যে কটা কটা করে লাগবে সেরকমভাবে তাহলে আমি অর্ডারটা দেবো না

আচ্ছা আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে তাহলে

হুম কালারিং বলতে যেমন আপনার বলছি মাটির পোদীপটা যেটা হচ্ছে মাটির পোদীপে দেখুন কালার তো বিভিন্ন মোটামুটি এখনও অনেক রকমই কালার করছে যদি আপনি যেমন ইটের যে কালার যে একটু লালচে টাইপের কালার বা আপনার যেমন কালো টাইপের কালার এরকম ধরনের হয় আবার যদি বলেন আপনি যদি নকশার মানে অনেক সময় পুজোতে কী হয় অনেকে বলে যে নকশা একটু করে দিতে একটু ডি যেমন তুলি দিয়ে এঁকে যে নকশা করে না পুজোতে দেওয়ার জন্য প্রদীপগুলো তো এরকমভাবে অনেকে বলে নকশা বানিয়ে দিতে তো আপনি যদি বলেন সেরকমভাবে যদি করতে হবে তো সেরকমভাবে বানানো হবে আর যদি বলেন না প্লেনেই থাক মানে এমনি খয়েরি কালার বা কালো কালো রঙের সেরকম যদি বলেন তো সেরকমও হতে পারে আপনি যেটা বলবেন সেরকমভাবে যেরকমভাবে আপনি চাইবেন সেরকমভাবে আমরা বলে দেবো অর্ডারগুলা বড় প্রদীপটা নকশা দেওয়া তো সেখানে আপনি বললেন যে দেড়শো পিস নেবেন তো বড় প্রদীপটা না পাঁচশো পিস বললেন বড় প্রদীপটা পাঁচশো পিস বললেন আচ্ছা বড় প্রদীপটার পাঁচশো পিস যদি নকশা যদি দেওয়া নেন তাহলে আপনার পার পিস দশ টাকার মতো পড়ে যাবে পার পিস দশ টাকা পড়ে যাবে আর যদি আপনি নকশা বাদ দিয়ে নেন তাহলে হবে একটু মানে পা হাফ দাম পড়ে যাবে পাঁচ টাকা পড়ে যাবে আর নকশা দেওয়া হলে আপনার দশ টাকা পড়ে যাচ্ছে এরকম আর যেটা মিডিয়াম সাইজটা ওটা পড়বে সাত টাকা আর যেটা ছোটটা ওটা পড়বে পাঁচ টাকা এরকমভাবে মানে আসে আমাদের এরকম আর যদি একটু যদি বলেন যদি একটু বেশি আরেকটু বড় করে মানে আর একটু বেশি বড় বানাতে তাহলে আপনি আসলে একটু ভালো হতো আর কি জিনিসটা মানে আপনাকে না দেখালে তো আপনি অতটা বুঝতে পারবেন না আসলে মাটির জিনিস দেখুন অনেক রকমের সাইজের তো হয় আপনি আসলে ভালো হতো একটু এসে দেখে গেলে আপনাকে ডিজাইনগুলো বলতাম দিলে আপনি একটু দেখতেন দেখলে আমি বলে দিতাম যে কোনটা কী ধরনের দাম হবে কী রকম ডিজাইন হবে আমাদের কাছে স্যাম্পেল আছে স্যাম্পেল দেখে বলে দিতাম আর কি আসলে ছবিতে দেখুন ছবি ছবিতে যেভাবে আসে ওটা তো আপনার সামনাসামনি দেখলে সাইজটা বুঝতে পারতেন আচ্ছা আপনি বলছেন যখন তাহলে আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে দেখবেন যদি সেরকম হয় নাহলে আপনি এসে একবার দেখে যাবেন আর দিয়ে বলবেন যে কোনটা কীরকম নেবেন সেরকমভাবেই আমি আপনাকে দিয়ে দেবো খর কত খরচা ওটা দেখুন ওটা আপনি না আসা পর্যন্ত দামগুলো না জানা পর্যন্ত ওটা তো আমরা বলতে পারব না যে আপনি কীরকম ধরনের নিতে চাইছেন বলছি না স্যাম্পেলগুলো আপনি দেখলে যে কোনটা সিলেক্ট করবেন তার উপরে আপনার টাকাটা বলতে পারব যে কীরকম কী খরচা পড়বে নাহলে তো বলতে পারছি না না ওটা আগে থেকে তো বলা সম্ভব নয় ওটা না না ওটা তো আমাদের এখানে গাড়ি আমাদের ছোটখাটো দোকানে সেরকমভাবে তো মাল ডেলিভারি দেওয়া হয় না ওটা এসে নিয়ে যেতে হয় আপনি এসে নিয়ে যাবেন আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ আপনি আসুন না ওটা আমরা দেখে টেখে আমরা দাম ওটা ঠিক করে দেবো ওটা কোনো অসুবিধা হবে না চলে আসবেন ওটা ঠিক আমি করে দেবো তবে এটুকু বলতে পারি যে অন্য দোকানের তুলনায় আমরা অনেক আপনাকে কমে সমে মানে ঠিকঠাক করে দাম লাগিয়ে দিয়ে দেবো

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন তাহলে হ্যাঁ